ওয়াইল্ড সাফারি আগামীকাল আমার মা বাবা কলকাতার শ্যামবাজার থেকে আসানসোলে রবীন্দ্রভবনে আসতে চান আপনাদেরকে আমি ফোন করলাম এইজন্যই যে আপনারা কি তাদেরকে গাড়ি করে এখানে আনার কোনো ব্যবস্থা করতে পারবেন যদি সম্ভব হয় সেটি তাহলে আমার নম্বর সাত নয় আট শূন্য সাত ছয় ছয় দুই এক সাত এই নম্বরে ফোন করে যোগাযোগ করুন এবং কত টাকা লাগবে সেটি জানান